বাংলা ভাষার ইতিহাস বলতে আমি যেটি বুঝি সেটি হলো যে আগেকার মানুষ মানে আমাদের আর্য ভাষা থেকে সংস্কৃত ভাষা এবং সংস্কৃত ভাষার অনেকটা বিকাশিত রূপ হয়ে আমাদের এই বাংলা ভাষা আসে তো আমরা যখন সংস্কৃত পড়েছিলাম তখনই সেখান থেকে আমরা দেখেছিলাম বা জেনেছিলাম যে বাংলা ভাষার উদ্ভব কিন্তু এই সংস্কৃত ভাষারই শব্দ থেকে সংস্কৃত ভাষায় এমন কিছু শব্দ আছে যেই শব্দগুলি থেকেই বাংলা ভাষার উৎপত্তি হয় তো সেই জন্য সংস্কৃত ভাষার যে বিকাশ ঘটিয়েছিলো সেইগুলো কিন্তু অনেক অনেক পুরোনো অনেক আগে থেকে ইতিহাসেও এর উল্লেখ আছে আর্যরা যখন প্রথম ভারতে আসে তারা কিন্তু সংস্কৃত ভাষাটাই জানতো তখন কিন্তু বাংলা ভাষা কি সেটা কিন্তু কেউই জানতো না তো সেইরম আর্যরা যখন আসে তখন আর্যদের কাছ থেকে সংস্কৃত ভাষার উত্থান হয় প্রথমে পুরোহিত পুরোহিত থেকে আর্য ভাষাটার যে সংস্কৃততে মন্ত্র উচ্চারণ করতো আর সংস্কৃততে যে তারা কথা বলতো সেখান থেকে কিছু ভাষা এদিক সেদিক করে বিকাশিত বিকাশিত হয়ে রূপ হয়ে একটা বাংলা ভাষায় রূপান্তরিত হয়